আমার দেখা পেশা টেলারিং এবং সেলাই এই ক্ষেত্রে লোকেরা ভীষণভাবে প্রভাবিত হয়েছে এবং তাদের রোজগার কমে গেছে কারণ এখন লোক রেডিমেড পোশাক পরতে অভ্যস্ত হয়ে গেছে এর জন্য বড়ো বড়ো কোম্পানিরা লেটেস্ট ডিজাইনের জামা কাপড় লোকের সাধ্যের মধ্যে এবং কম দামে বিক্রি করছে তার ফলে লোকেরা টেলারে না গিয়ে জামা কাপড় রেডিমেড কিনতে পছন্দ করছে কারণ টেলারের জামা কাপড় বানাতে এক সপ্তাহ সময় লাগে এবং খরচ বেশি হয় কিন্তু রেডিমেড কিনলে তা তার সাইজ অনুযায়ী সঙ্গে সঙ্গে পেয়ে যায় এবং নিজের ডিজাইন মতো পেয়ে যায় কম দামে তাই টেলারের দোকানগুলি এখন প্রায় বিলুপ্তির পথে